আমি এই পেশাকে খুব ভালোবাসি এবং ভালোবেসেই আমি এই কাজটা করে থাকি মাছ ধরতে আমার খুব ভাল্লাগে মাছেদের সঙ্গে থাকি খুব আমার ভালো লাগে আমার পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্ম যাই করুক আমি চাই যেন মাছ ধরার কাজের সঙ্গে একটু হলেও যুক্ত থাকে যুক্ত থাকলে আমার খুব ভালো লাগবে যে তারা অন্য কাজ করলেও মাছ ধরা বা পুরোনো পেশায় তারা একটু হলেও যুক্ত আছে